দাও দেখি দাদা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা দাঁড়াও বলছি যে কত হলো দাদা তিনশো সামথিংই তো রয়েছে তিনশো আঠাশ টাকা বা তিনশো তিরিশ টাকা এরমই তো দেখলাম মনে হয় কত তিনশো তিরিশ টাকা আচ্ছা দাঁড়াও দাঁড়াও

বলছি যে দাদা পাঁচশো টাকার নোট আছে তোমার কাছে খুচরো হবে না আর যদি না হয় তালে এ দাও না ওই ইউ পি আই আছে ইউ পি আই টা তালে আমাকে দাও আমি ওখানে পেমেন্ট করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাদা দাও ইউ পি আই টাই দাও ইউ পি আই এর মধ্যেই পেমেন্টটা করে দিচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ দাদা হয়ে গেছে ও টি পি তো দিয়ে দিয়েছি তো ও টি পি টাও হয়ে গেলো ঠিক আছে দাদা হয়ে গেছে যখন তালে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা হয়ে গেছে আসলাম